আমরা তো শহরে থাকি আমাদের আদি বাড়ি গ্রামে আমরা ছোটবেলা থেকে পাখির ডাক শুনেই বড় হয়েছি সেই জন্য আমাদের পাখি নিয়ে পাখির দেখ পাখি নিয়ে জানার জন্য কোনো অ্যাপস ব্যবহার করতে হয়নি কিন যদি কোনো দিন কোনো আমরা একে তাকে জিজ্ঞাসা করে পাখির নাম বলে নিই যদি কোনো দিন জঙ্গলে ঘুরতে যাই অনেক অচেনা পাখি দেখি তখন হ্যাঁ একটু অ্যাপস ব্যবহার করি কিংবা কোনো আমার দুটো বন্ধু আছে পাখি নিয়ে গবেষণা করে তাদের কা তাদের থেকেও জিজ্ঞাসা করি যে এটা কী পাখি আমাদের কোনো অ্যাপস ব্যবহার করতে হয়নি আমরা ছোটবেলা থেকে পাখি দেখেই বড় হয়েছি পাখির ডাক শুনে বড় হয়েছি টুকটাক বুঝতে পারি যে পাখিটা কেমন